আমার এলাকায় বিভিন্ন ধরনের খেলা হয় যেমন ফুটবল ক্রিকেট ফুটবল ক্রিকেট তো সব এলাকায় হয় আমাদের এলাকায় বিভিন্ন বিভিন্ন খেলাধূলা রয়েছে কিছু কিছু তে খেলাধূলা যেইগুলি অন্য এলাকার থেকে আলাদা যেমন বৌডুডু হাডুডু বুড়ি মাসি তোর নৌকা কোথায় কানামাছি পাতা লুকানি আরো ইত্যাদি ইত্যাদি যদিও এই খেলাগুলি আমরা খেলেছি কিন্তু আমাদের ছেলে মেয়েরা এই যুগে এইসব খেলাধূলা বোঝে না এখন সব কিছু ফোন থেকে হয় এখন সব কি এখনকারের মেয়ে ছেলেরা এইসব খেলা খেলতে কখনোই যাবে না এখন ফোন বেরিয়ে গিয়েছে ফোনেই সব কিছু দেখে নিচ্ছে ও এসব খেলতে যাবে না আর আগেকার যুগে তো ফোন এত বড় বড় ফোন ছিল না ওই জন্য আগেকার যুগে এইসব খেলাগুলো খেলত বুঝত কত আনন্দ কত কিছু করত আগেকার যুগে ফোন ছিল না আর এখনকার যুগে স্মার্ট ফোন বেরিয়েছে এখন সব ছেলেমেয়েরা এইসব খেলতে চায় না সব বাড়িতে বসেই ফোন নিয়ে গেম খেলে কেউ ফোন ঘাঁটে কেউ ইউটিউব দেখে সব এইগুলোই করে থাকে এখন আর কেউ বাইরে খেলতে বেরোয় না আর আগেকার যুগে সকাল বিকেল হল তো খেলতে বেরিয়ে গেল